আমার পরিবারে অসুস্থ হলে আমি রান্না করি এমন সময় আমি কিছু রান্না করি যেমন ভাত ডাল পাঁচমিশালি তরকারি সেদ্ধ ডিম খিচুড়ি আলুভাজা আমার পরিবারে পাঁচজন সদস্য আমি ভাত করার জন্য সেই পরিমাণ চাল দিই এবং সেই চালটিকে ভালো করে ধুয়ে হাঁড়িতে দিয়ে সেদ্ধ হতে দিই কাঁচা ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নুন হলুদ দিয়ে কড়াইয়ে সেদ্ধ করতে দিই পাঁচমিশালিতে কুমড়ো বেগুন মুলো আলু পটল বরবটি লাল আলু বড়ি এই সবজিগুলি ভালো করে ধুয়ে রান্না করবো একটু তেল দেবো একটু কালো জিরে পাঁচফোড়ন একটু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দেবো একটু জিরে নুন হলুদ চিনি দিয়ে ঘেঁটে কড়াইয়ে ঢাকা দিয়ে দেবো ডিমটাকে আমি জল দিয়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা করবো তারপর ডিমটা সেদ্ধ হওয়ার পর নামিয়ে দেবো খিচুড়ির জন্য আমি প্রথমে মুগ ডাল মসুর ডাল চাল আলু গাজর সব ভালো করে ধুয়ে হাঁড়িতে বসিয়ে দেবো তারপর বসানোর পর নুন হলুদ দিয়ে সেটা ঘেঁটে নেবো কিছুক্ষণ অপেক্ষা করার পর নামিয়ে দেবো